আমি প্রথম প্রথম একটি ছোট্টো বাগানে ফলের চাষ করতাম আর একটি ছোটো একটি ছোট্টো জমিতে সবজির চাষ করতাম আমি সেই স সময় বিভিন্ন ধরনের সবজির চাষ করতাম এবং সেগুলি বাজারে গিয়ে বিক্রি করতাম বিভিন্ন ফলের চাষও আমি করতাম যেগুলিও সেগুলিও আমি বাজারে বিক্রি করতাম এভাবে আমার বেশ ভালোই উপকার হতো এবং বেশ অনেকটাই টাকা রোজগার হতো তো আমি তখন ভাবলাম যে যদি এটা আরেকটু বাড়ানো যায় এই ব্যবসার এই চাষটা যদি আরেকটু বড়ো করা যায় তাহলে আমার আরও একটু রোজগার হবে এবং আমার ব্যবসাটাও একটু বড়ো হবে তাই জন্য আমি একটা তাই জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম এবং আমি যে সমস্ত টাকা প যে সমস্ত জিনিসপত্র বিক্রি করতাম ওই ছোটো জায়গা থেকে সেইগুলো বিক্রি করার পর আমি বেশ কিছু টাকা সরিয়ে রাখতাম আআ সরিয়ে রাখতাম ভবিষ্যত পরিকল্পনার জন্য এবং আরেক বাকিটা আমি খরচা করতাম আমার সংসারের বিভিন্ন কাজে আর সেই টাকাত সেই টাকা জমাতে জমাতে এক দিন যখন আমার পর্যাপ্ত পরিমাণে টাকা জমে গেল তখন সেই টাকা দিয়ে আমি চিন্তা করলাম যে একটি জমি কিনবো এবং এবং আমি সেই জমিটাও কিনেছিলাম তারপর সেখানে আমি আর আমি আম আরও বিভিন্ন ধরনের ফলের চাষ শাকসবজির চাষ এছাড়াও আমি আরও ফুলের চাষও করেছিলাম সেই জমিতে তো এভাবেই আমি চেষ্টা করেছিলাম আমার সেই জমি বাড়ানোর এবং সেখান থেকে আরও বেশি পরিমাণে অর্থ উপার্জন করার এবং আমি আমার সেই পরিকল্পনায় সফল হয়েছিলাম আমি আমি এখন অনেক অনেক বড়ো ব্যবসায়ী হয়েছি এই জিনিসপত্রগুলি বিক্রি করে এই সমস্ত জিনিসপত্র বিক্রির মাধ্যমে আমি একটি বড়ো বাড়িও করেছি